আমি যদি পৃথিবীর কোথাও ঘুরতে যেতে যেতে পারি তাহলে আমার ঘুরতে যাওয়ার ইচ্ছে হচ্ছে তাজমহল এটি হচ্ছে পৃথিবীর অষ্টম আশ্চর্য জিনিসের মধ্যে একটি অন্যতম তার কারণ সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের জন্য এই তাজমহলকে নির্মাণ করেছিলো সুতরাং এই তাজমহল আমি শুনেছি যে এই তাজমহল বানাতে দশ হাজার শ্রমিকের দশ অনেক প্রায় দশ হাজার ঘন্টা প্রায় কাজ করতে হয়েছিলো যেটা দেখার আমার ইচ্ছা রয়েছে এটা তাজমহলের গায়ে যে মার্বেলের মতো সৌধ রয়েছে এতো সুন্দর মার্বেল সাদা শ্বেত মার্বেল এর মতো কাজ এতো নকশাখচিত কাজ পৃথিবীর কোনো জায়গায় কোনো সৌধে নেই তাই আমার তাজমহল দেখার ইচ্ছা এবং এটি নিঃসন্দেহে পৃথিবীর অষ্টম আশ্চর্যের মধ্যে একটি অন্যতম